বিভিন্ন কারণ বলতে আমার গ্রামের বয়েস্ক ব্যক্তিরা শয্যাশায়ী হয়ে পড়েন এবং কারণের মধ্যে এক নম্বর কারণ বলা যেতে পারে তাদেরকে বেশি করে মানে হাঁটাচলা হয়ে পড়ছে তারা তারা অর্থাৎ এখান থেকে অনেক দূরে দূরে তাদের কোনো ডাক্তারখানা দেখাতে বলে বা তাদের কোনো কাজের কাজের সংস্থান বলতে তারা তো নিজেদের আত্মীয়দের বাড়ি যাচ্ছে এখান থেকে ওখানে মানে তার দূরত্ব হতে পারে দশ কিলোমিটার বারো কিলোমিটার সেখানে যেতে গিয়ে তাদের হয়তো পায়ে কোনো রকম চোট খেয়েছে যেহেতু বয়সে বুড়ো মানে বয়স্করা হাড়গুলো অনেক দুর্বল হয়ে পড়ে এবং এই দুর্বলতার কারণেই তারা অনেকটা অসুস্থ হয়ে পড়ে এবং যার জন্য তারা হয়তো বেশিরভাগ শয্যাশায়ী অবশ্য এবং তাদের তো রক্ত চলাচলও বেশি পরিমাণে কমে যেতে থাকে অতএব মাথা পর্যন্ত তাদের রক্ত অনেক সময় বয়স্ক বয়স্ক বয়সে পৌঁছয় না এবং যার জন্য তাদের বিভিন্ন ধরনের রোগ সংক্রমণ হয়ে যাচ্ছে এবং এবং তারা শয্যাশায়ী হয়ে পড়ছে এবং এই সমস্ত এই সংক্রমণ থেকে এড়ানোর জন্য যে যত্নগুলো নেওয়া হয় সেগুলো হচ্ছে তাদের ঠিক মতো করে খাওয়া দাওয়া দেখভাল করা তারা যাতে কোনো রকম ভাবে কষ্ট না পায় সে জন্য তাদেরকে আলাদা একটা ঘর দেওয়া এবং আলাদা ভাবে থাকতে দেওয়া যাতে তাদের কোনো রকম ভাবে অসুবিধা না হয় তাদের চলাফেরাও যাতে করতে খুব কম হয় এই সমস্ত সুবিধাগুলোর দিক দিয়ে যদি দেখতে পাওয়া যায় তা হলে তারা হয়তো শয্যাশায়ী হতে তো পারবে না শয্যাশায়ীও হবে না এবং তাদেরকে একটা আলাদা রকম কাজ করে দিতে কাজের মধ্যে তাদের রেখে দিতে হবে যাতে তারা অন্য কোনো চিন্তা ভাবনা না করে তা হলেই তারা হয়তো একমাত্র ঠিক মতো থাকতে পারবে